হ্যাঁ আমার পাখি পাখি দেখার একটি জায়গা আছে আমার ছাদ বাগান যেখানে থাকতে আমার খুব ভালো লাগে রোজ সকালে উঠে আমি আমার পাখিদেরকে জল খাবার খেতে দিই সেই জন্য প্রত্যেক দিন মানে ওটা আমার একটা রুটিন হয়ে গিয়েছে আর কি প্রত্যেক দিন ওটা না করলে আমার শান্তি আসে না আর ওখানে ফুলে ভ্রমর আসে সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে তার অনেক রকমের পাখি আসে ছোটো বড়ো কখনও কখনও আমার প্রিয় টিয়া পাখিও চলে আসে কখন আমার আমার বান্ধবীরা আমার পাখি দেখার জন্য মাঝে মাঝে আমাদের বাড়িতে থেকেও যায় তার জন্য আমার মা বাবা বাাকিও করে বলে যে সব সময় পাখিদের খাওয়া দিস খাওয়া দিতে হবে না তোমার বান্ধবীরা সব এসে সব সমময় জ্বালাতন করে থাকে আমাদের বাড়িতে পাখিদের অত খেতে দিতে হবে না কিন্তু আমার ওটা না করলে আমার শান্তি আসে না মানে পাখি পাখি আমার প্রিয় জিনিস বললে চলে পাখি না দেখলে আমার যেন শান্তি আসে না বিকেলে করে আমি রোজ আমার ছাদ বাগানে গিয়ে বসে থাকি পাখিদেরকে খেতে দেই তাদের তাদের আওয়াজ কিচিরমিচির আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে আবার তাদেরকে খেতে দেই তারা মানে প্রচুর আনন্দ করে তাদের সাথে মনে হয় যে কিছু কথা বলি কিন্তু তারা তো বলতে পারে না কিন্তু মাঝে মাঝে আমার পাশে আবার আসে একটা আমার পাশে সে সে মাঝে মাঝে আমার মানে ঘাড়ি এসে বসে এসে মানে আমার চুল ধরে টানে আবার তাকে মানে আমি আদর করি অনেক খুব ভালোবাসি সেই পাখিটাকে আর এমনি আসে আমাদের পাখি অনেক পাখি আসে আর অনেকেই বলে শহর এলাকায় পাখি আসে না কিন্তু তাদেরকে দেখা উচিত আমাদের ছাদ বাগানে এসে তাদের দেখা উচিত যে পাখি মানে পাখি প্রকৃতির কতটা সৌন্দর্য বাড়িয়ে তোলে পাখি তাদের দেখা উচিত আরও শীতকালে আরও বেশি আসে আমাদের ছাদ বাগানে তাদেরকে বলি যে পাখি পাখি মানে প্রচুর প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলে পাখি আর ছাদ বাাগানে ফুল গাছ লাগানো আছে ফুল গাছের সাথে পাখি থাকলে আরও বেশি সৌন্দর্য লাগে আর অনেক ছোটো ছোটো পাখি ছিল আমি নাম জানি না কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে টিয়া পাকিও আজ আসে মাসে মানে মাসে কি বছরে হয়তো এক দুবার আসে কিন্তু সেগুলোও দেখতে আমার খুব ভালো লাগে টিয়া পাখি আমার ফেভারেট মানে খুব ভালো লাগে টিয়া পাখি পুষতে ভালো লাগে কিন্তু পাখি তো খাঁচাই বন্দি করে রাখার কোনো নিয়ম নেই মানে ওদের আকাশে উড়তে দেওয়াই ভালো ওদের মুক্ত করে রাখাই ভালো পাখি মানে ওদেরও একটা জীবন আছে ও বন্দি করে থাকতে ওদেরও ভালো লাগে না তাই আমি পাখিকে বন্দি করি না খেতে দেই তারা আসে খেতে দিলে ওরা খুব আনন্দ করে খায়